হ্যাঁ হ্যাঁ বলুন ও হাফ লিটারের হাফ লিটারের দাম কুড়ি টাকা বিয়ে বাড়িতে অর্ডার যদি করতে চান তাহলে আমি পনেরো টাকা করে দিতে পারি হ্যাঁ আপনি যদি অর্ডার করেন তাহলেই পরে পাবেন কী বলছেন ও ঘরে দিতে গেলে গাড়ি ভাড়া যেটুকু লাগাব সেটুকুই আর বোতলে তো হাফ লিটারে বোতলের জলের দাম তো পনেরো টাকা করে এটা তো আলাদা দাম আছেই আর গাড়ি ভাড়া যেটা লাগবে সেটা আলাদা দিতে হবে আপনাকে

হ্যাঁ দু লিটার এক লিটার পাঁচ লিটার আপনি যেটা চান সেটাই পাবেন হ্যাঁ পেয়ে যাবেন